আমার নিজের ব্যবসার জন্য যে সংবাদপত্রে টি আর পি বেশি রয়েছে সেই সংবাদপত্রে আমি আমার নিজের ব্যবসার অ্যাড দিই এবং সেই অ্যাড দেখে সাধারণ মানুষ আমার দোকানে আসে এবং আমার দোকানে মালপত্র বেশি কেনাবেচা হয় আর কৃষকদের জন্য ডি ডি নিউজে যে আলাদা একটা সময় আছে সেই সময়ে আজ কৃষকদের জন্য আলাদা প্রোগ্রাম হয় সেই প্রোগ্রামে হ্যাঁ সেই প্রোগ্রামে দেখানো হয় যে কৃষকদের কীভাবে চাষ করতে হবে কীভাবে ধান চাষ বলো গম চাষ বলো শস্য চাষ বলো সেগুলো কীভাবে কী সার মারতে হবে কীভাবে উন্নতি কর করতে হবে তাদেরকে ভালোভাবে রাখতে হবে এই সবগুলো সেই প্রোগ্রামে দেখানো হয় কৃষকদের জন্য